সবচেয়ে বেশি ইনকাম হয় ক্রিকেট খেলায় ক্রিকেট খেলা এমন একটি খেলা যে যেমন ক্রিকেট খেললাম ক্রিকেট খেলা দেখি যেমন ধোনি বিরাট কোহলি এরকম আরো অনেক ক্রিকেট প্লেয়ার আমার ওদের খেলা দেখতে ভালো লাগে এমনি ক্রিকেট খেলা দেখতে আমার ভালো লাগে আমি প্রত্যেক প্রত্যেকদিন আমি ক্রিকেট খেলা দেখি ধোনি বিরাট কোহলি ইয়ে একেবারে বড়ো প্লোয়ার হয় নি ছোটোবেলা থেকে খেলে খেলে বড়ো প্লোয়ার হয়েছে এবং ওদেরকে সবাই চেনে সেরকমই আমিও ক্রিকেট খেলি ক্রিকেট খেলতে আমার ভালো লাগে ক্রিকেট খেললে শরীর ভালো থাকে মনও ভালো থাকে ক্রিকেট খেলা এমন একটি খেলা যে আমি সেখানে খেলি বিভিন্ন দলে গিয়ে খেললে আমাদের গ্রাম থেকে সব বিভিন্ন জায়গায় খেলা করতে যায় সেখানে আমিও ঐ দলে খেলি এবং বিভিন্ন ধরনের ট্রফি মেডেল আরও বিভিন্ন রকম প্রাইজ আমরা পাই এবং সেইগুনো নিয়ে আমরা রেখে দিই এবং পরবর্তী কা আরও আগামী দিনের ভালো খেলোয়াড় হবো তার জন্য তার জন্য আরো ভালোভাবে খেলতে হবে এবং আরো ভালোভাবে খেলতে হবে এবং আরো ভালো ভালো জায়গায় খেলা করে ট্রফি আনতে হবে বিভিন্ন জায়গায় খেলা করতেই হবে আস্তে আস্তে খেলা কো খেলা শিখে